আমি যেই রান্নাটা বেশি করতে পছন্দ করি সেটি হল তড়কা তরকা বানাতে আমার লাগে পাঁচমিশালি ডাল আদা পেঁয়াজ রসুন হলুদ লঙ্কা জিরে তেল নুন ইত্যাদি তো এই পাঁচমিশালি ডালটাকে সেদ্ধ করে তার পরে একটুক্ষণ রেখে দিয়ে আদা পেঁয়াজ রসুন এ হলুদ লঙ্কা জিরে এসব দিয়ে একটু কষে নিয়ে পাঁচমিশালি ডালটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে যেটি আমার তরকায় বেশি স্বাদ বাড়ায় সেটি হল কসুরি মেথি রান্নার শেষে এই কসুরি মেথিটা দিলে রান্নার স্বাদ আরও বাড়িয়ে তোলে